হ্যাঁ আমি গত কয়েকমাস আগেই গ্যাংটক বেড়াতে গিয়েছিলাম তা খুবই সুন্দর এবং এতো নিরিবিলি এতো শান্ত পরিবেশ পরিবেশ বলবো না পুরো জায়গাটাই নিরিবিলি এবং শান্ত ডিসিপ্লিনড এবং পরিষ্কার পরিচ্ছন্ন আর মানুষজনও কোয়াপরেটিভ এতো সুন্দর মানুষ আমাদের সঙ্গে কোয়াপরেটিভ করেছে ঘুরতে যাওয়া আমাদের সাইড সিনে যাওয়া বা হোটেলে থাকা দারুণ অভিজ্ঞতা আর জায়গাটা এতই শান্ত কোনো ঝঞ্ঝাট নেই পলিউশন ফ্রি তারপরে কোনো গাড়ি ঘোড়ার আওয়াজ নেই মানুষের চিৎকার চেঁচামেচি নেই মানুষ সত্যি ওখানের পরিবেশ এত্ত সুন্দর আমার মনে হয় আমি বারবার যাই বছরে একবার করে গেলেও আমার খুব ভালো লাগবে এত্ত সুন্দর পরিবেশ আর মানুষজন এত্ত ভালো সিস্টেম এত্ত ভালো পরিষ্কার পরিচ্ছন্ন এবং ডিসিপ্লিন আর কি যেমন মানুষগুলো কোয়াপরেটিব তেমনি সমাজ ব্যবস্থাও ওদের কোয়াপরেটিব এত্ত সুন্দর এত্ত ভালো আমার ওই জন্য গ্যাংটকে বারবারই যেতে ইচ্ছে করছে আমি বছরে একবার করে গ্যাংটকে যেতে চাই